আমার সাথে ঘটে যাওয়া অপ্রত্যাশিত জিনিসটি ছিল আমি একবার পুরী বেড়াতে গিয়েছিলাম সেখানে পুরীর নানারকম আমি জায়গা ঘুরে দেখি এবং জগন্নাথ দেবের মন্দিরে আসি সেখানে জগন্নাথ দেবের কবরে আমি পা দিয়ে দি আমাকে যারা পাশাপাশি ছিল সবাই বলছে এই পা দিস না পা দিস না আমি প্রণাম করে সেখান থেকে চলে আসি তারপর সবাই বলছে স্বর্গদ্বার দেখতে যাবো আমি ভেবেছি স্বর্গদ্বার মানে দারুন একটা জিনিস স্বর্গের দ্বার খুব সুন্দর একটা জায়গা হবে তারপর যেয়ে আমি দাঁড়িয়ে থমকে যাই সেখানে দেখি সব মৃত দেহ পোড়ানো হচ্ছে আমি খুব ভয় পেয়ে যাই আমাকে খুব খারাপ লাগে এবং আমাকে সেখান থেকে সবাই মিলে ধরে ধরে নিয়ে চলে আসে আমার সেদিন সারাদিন খুব খারাপ লাগে আমি ছবি ক্র্যাক ও ক্লিক করার সময় আমার যেসব সহপাঠীরা থাকে তাদেরকে আমি বলি এই ছবি তোল আমি নানারকম ভঙ্গিমা করে পোস দি এবং তারা আমার ছবি তুলে দেয় এভাবে আমি ছবি তুলি আমি এইগুলো ফেসবুক ইনস্টাগ্রাম এইসব জায়গায় পোস্ট করে থাকি